আমি আমার অথিতিদের সাথ সাথে খুবই ভালো ব্যবহার করি কেউ এলে তাঁর যথাযত আপ্যায়নের ব্যবস্থা করি আর আমি লোকেদের জন্য রান্না করতে চাই বিশেষত লুচি আলুর দম টিফিনের জন্য করি আর ভাত খাওয়ার জন্য ডাল মাছের ঝাল আলুপোস্ত চাটনি দই ইত্যাদি করে থাকি